আমার আশেপাশের বাড়িগুলির কথা আমি ভালো মতোই জানি যেখানে পর্যটকদের জন্য হোমস্টের সুবিধা প্রদান করা হয় এবং সেখানে থাকার সুব্যবস্থা রয়েছে সুস্বাদু খাবার রয়েছে ট্যুর গাইড রয়েছে এবং অন্যান্য বিনোদনমূলক নানান সুবিধাই দেওয়া হয়